বাংলা ভাষা আমাদের সংস্কৃতি ও পরিচয়কে প্রভাবিত করে কারণ বাংলা ভাষার মাধ্যমে কিন্তু আমাদের পরিচয় গড়ে ওঠে আমরা আমাদের বাবার দাদাকে জেঠু বলি বা দাদুকে দাদু দিদা দিদুন মামা কাকা ভাই বোন এ একটা তো পরিচয় আমাদের থাকেই কিন্তু মেয়েদেরও আবার দেখুন বিয়ের আগে একটা পরিচয় থাকে বিয়ের পরেও আবার একটা পরিচয় থাকে নতুন করে কিন্তু একটা পরিচয় গঠন হয় যখন আমরা বিয়ে করে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যাই সেখানেও কিন্তু আবার একটা বাবা মা বোন ভাই দেওর নন্দাই ননদ ভাগ্না ভাগ্নি সব রকমের একটা সম্পর্ক তৈরি হয় যার ফলে আমাদের কিন্তু পরিচয়ও বাড়ে আমাকে কেউ মামিমা বলে কেউ দিদি বলে কেউ বোন বলে কেউ বউমা বলে আমি কারো মা হই ঠিক এইভাবেই কিন্তু আমাদের পরিচয় কিন্তু বাড়কে বাড় গড়ে ওঠে আমরা যেমন আমার মায়ের মাকে আমি দিদা বলি তেমন আমাকেও কেউ না কেউ আবার দিদাও বলে ডাকে তা বলে এইভাবে কিন্তু বাংলা ভাষা বিনিময় করেই কিন্তু আমাদের সংস্কৃতি ও পরিচয়কে আমরা বাড়িয়ে নিয়ে চলছি আমাদের যখন আবার ছেলে মেয়েরা হচ্ছে তারাও কিন্তু আমাকে আবার মা বাবা বলে ডাকছে কারণ আমি তখন আবার বা মায়ে মা বা বাবা হয়ে যাচ্ছি যার ফলে আমাদের কিন্তু এইভাবেই বংশ পরম্পরায় পরিচয় কিন্তু বেড়েই যাচ্ছে কমছে না তার ফলে আমাদের কিন্তু এক জনের সঙ্গে আর এক জনের পরিচয়ও গড়ে উঠছে আমরা আবার যখন কোথাও বেড়াতে যাই বেড়াতে যেয়ে সেখানে যদি কারোর সঙ্গে কোনো পরিচয় হয় সেখানেও কিন্তু একটা আমাদের আলাদা সম্পর্ক তৈরি হয় সেখানে মানুষের সঙ্গে কথা বলতে বলতে দাদা বা বৌদি বা দিদি এরকম একটা সম্পর্ক কিন্তু তৈরি হয়ে যায় যার ফলে আমাদের কিন্তু ভাব বিনিময় বা ভাষার যে সাংস্কৃতিক পরিচয় সেটাও কিন্তু তৈরি হয় এবং একটা আলাদা পরিচয় কিন্তু তৈরি হয় যার ফলে আমাদের কোনো সমস্যা হয় না